আমাদের গ্রামে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে ক্রিকেট ফুটবল আর ব্যাডমিন্টন এগুলোই আমরা করে থাকি আমরা বছরে চারবার এই একটা টুর্নামেন্টের প্রতিযোগিতা মানে টুর্নামেন্ট সেট করে রাখি বিভিন্ন এলাকার লোক আসে সেখানে পার্টিসিপেট করে মানে থাকে সকাল থেকে আমাদের এই টুর্নামেন্টটা শুরু হয় সকালবেলা বিভিন্ন এলাকার লোক আসে এসে বাচ্চা বাচ্চারা একটা মানে পঞ্চাশজন বাচ্চা আসে তার পরে সেই বাচ্চাদের আলাদা আলাদা করে একটা দল করে দিই সেই দলের আবার এক একটা নাম দিয়ে দিই এরকমভাবে খেলা হয় একটা একের পর এক হ্যাঁ খেলার মাধ্যমে এক একটা দল জেতে আবার কোনো দল হারে এইভাবে হতে হতে হতে হতে শেষ পর্যায় একজন উইনার হয় সে জেতে সেই এলাকার সেই বাচ্চাদের আমরা বিভিন্ন ধরনের প্রাইজ দিয়ে থাকি আর যারা এসে পার্টিসিপেট করেছিল অন্যান্য বাচ্চাদের তাদের একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে থাকি এছাড়া আমরা রাতে করে ব্যাডমিন্টন যাতে খেলতে পারে বাচ্চারা সেই সুযোগ সুবিধা করে থাকি একটা আমাদের আশেপাশে মাঠগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে ব্যাডমিন্টন খেলার জাল আমরা লাগিয়ে রাখি যারা বাচ্চারা এসে ব্যাডমিন্টন শিখতে পারে বা খেলতে পারে এরকম আমরা করে থাকি এছাড়া আমাদের ক্রিকেট ফুটবল তো খেলা হয়ই এবং এটা আবার প্র্যাকটিসও করা হয় বিভিন্ন ক্লাবে আমরা প্র্যাকটিস করানো হয় এবং বিভিন্ন কোচ রাখা হয়েছে যাতে বাচ্চারা ভালোভাবে এই খেলাটা শিখতে পারে বা এগোতে পারে